আমি একবার নর্থ বেঙ্গলে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি অনেক পাখি দেখি সে পাখিগুলো আকারে অনেক ছোটো আর অনেক মানে কী সুন্দরও দেখতে বিভিন্ন রকম গাায়ের কালারও তাদের আর একবার আমি সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম সেখানেও গিয়ে দেখি অনেক পাখি আছে সেখান সেখানে পাখিগুলো খুব একটু বড় আকারের হয় আর পাখিগুলো বেশি বক পাখি এরকম জাতীয় পাখি সেখানে আর এই পাখিগুলো খুবই বড় টাইপসের হয় এ পাখিগুলোও খারাপ নয় এই পাখিগুলোও খুব সুন্দর এদের গায়ের কালারও খুব সুন্দর হয় তো এটা দুটো জায়গার পাখি দুরকম হচ্ছে এটা আবহাওয়ার জন্য আর জলবায়ুর কারণে এই পরিবর্তনটা দেখা যাচ্ছে তবুও কী আমার দু জায়গার পাখি দেখে খুবই ভালো লাগল আমি এই দুটি জায়গার পাখি দেখে আমি ভাবলাম যে একটা জায়গার পাখি এত ছোটো হয় আর একটা জায়গার পাখি এত বড় হয় তো এটা তো আমি বুঝলাম যে না এটা হতেই পারে আবহাওয়ার জন্য আর জলবায়ুর জন্য এটা তো আমার আমারই মনে হচ্ছে কার কী মনে হবে হবে আমি জানি না তবে এটা আমার মনে হচ্ছে যে এটাই সচরাচর এর জন্যই এই পাখিগুলো দুটো জায়গার পাখি দুরকমের তো আমি তো মানে এইভাবেই মানে পাখিগুলো দেখলাম বা পাখিগুলো যে ডাকগুলো শুনলাম তাদের ডাকগুলো কত মিষ্টি মানে তাদের ডাকগুলো আমার এখনও কানে ভাসে সত্যি পাখির ডাকগুলো অসাধারণ তাদের পাখিদের কিচিরমিচির তাদের গায়ের রঙ তাদের মানে বাসা বাঁধা তাদের মানে গাছের ডালে থাকা মানে খুব সুন্দর লাগল আমার খুবই আনন্দিত উপভোগ করলাম আমি এই পাখিগুলিকে দেখে যে পাখিগুলো এত সুন্দর সত্যি পাখিগুলোকে আমি দেখে অবাক হলাম এত সুন্দর সুন্দর পাখি হতে পারে

পাখিগুলোর গায়ের রঙও কারোর হলুদ কারোর সাদা কারোর লাল সত্যি মানে পাখিগুলো তো মানে কী অসাধারণ অসাধারণ তাদের গায়ের রঙগুলোও সেরকম অসাধারণ উজ্জ্বল মানে একবার দেখলে মনে হয় যেন বারবার দেখি তাদের ফটো ক্যামেরাবন্দি করে রাখি আমার তো খুবই মানে ইচ্ছা করছিল সেই সময় যে আমি তাদের ফটো কিছুটা ক্যামেরাবন্দি করে রাখি আমি কিছু বিভিন্ন ধরনের পাখির ফটো তুললাম আমি নর্থ বেঙ্গলেও কিছু পাখির ফটো তুললাম এই ছোটো ছোটো পাখির আর আমি সুন্দরবনেও কিছু ছোটো ছোটো পাখির ফটো তুললাম আমি আমার ক্যামেরাবন্দি করে রেখেছি পাখিগুলো আজও পাখিগুলোর ফটো আমি আজও ক্যামেরাবন্দি করে রেখেছি সত্যি পাখিগুলো খুব অসাধারণ খুব চমৎকার দেখতে আমি এখনও সেই পাখির ছবিগুলি ঘাঁটি এখনও দেখি আমার প্রোফাইল দেখি এখনও আমি চেক করি আমার ওয়ালপেপার আমি ওয়ালপেপারে আমার সেই পাখির ছবি আমি দিয়ে রেখেছি এখনও আমি আমার গ্যালারি চেক করি আমি সবজায়গায় এই পাখির ছবিগুলো দিয়ে রেখেছি সত্যিই আমার পাখিগুলো খুব ভালো লাগে কিন্তু আমি তো শহরে থাকি এখানে তো আর মানে আমার এলাকায় স্থানীয় পাখি বলতে তেমন তো পাখি দেখা যায় না ওই হয়তো কখনও হয়তো একটা শালিক পাখি কিংবা কাক এগুলো পায়রা এগুলো দেখতে পাই হয়তো মানে এখানে গাড়ি ঘোড়া চলে মানে এখানে গাছ গাছও নেই যে সেখানে পাখি বাসা বেঁধে থাকবে তো স্বাভাবিক এখানে পাখি না থাকাটাই স্বাভাবিক তো দু চারটে পাখি মাঝে মধ্যে দেখা যায় তো সত্যি এই কাক কিংবা পায়রা এই পাখিগুলো দেখেও মন ভরে যায় যে যা হোক শহরে থেকে আমি একটা হলেও তো পাখি দেখতে পাচ্ছি তো এটাই আমার অনেক মানে আনন্দ দেয় নিজেকে যাক আমি একটা পাখি হলেও তো দেখতে পাচ্ছি এটাই অনেক কিন্তু আমি সচরাচর সবসময় পাখিগুলো দেখতে পাই না কিন্তু মানে সপ্তায় একদিন কিংবা দু সপ্তাহ পরে একদিন যখন দেখি আমার আনন্দে মনটা ভরে ওঠে যে বাহ্ আমি আবার যে একটা অন্তত পাখি দেখতে পেয়েছি আর পাখির ডাকগুলো আমার খুবই ভালো লাগে হ্যাঁ শালিক পাখির ডাক তো খুব ভালো লাগে আর শালিক পাখিগুলো তো কী মানে মানে বাচ্চা বাচ্চা সত্যি ওদেরকে তো দেখতে আরোই ভালো লাগে আর শালিক পাখির যখন বাচ্চাগুলো আসে ওগুলোকে দেখতে আরও ভালো লাগে সত্যি শালিক পাখিটি ডাকটাও অসাধারণ শালিক পাখি দেখতেও অসাধারণ এই এখানে গাছগাছালি নেই তাও দু চারটা পাখি যখন আসে দেখি একটানা আমি তাদের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকি তাদেরকে তাকিয়ে আমি দেখি সারাক্ষণ সত্যি আমার মনেই হয় না যে আমি এই পাখিগুলো রেখে আমি কোথাও চ যাই বা এই পাখিগুলো আমার মনে হয় যতক্ষণ আছে আমি ততক্ষণ এদেরকে দেখব এরা উড়ে গেলে আমিও চলে যাব এরকমটাই ভেবে থাকি এই পাখিগুলো দেখার জন্য সত্যি এই পাখিগুলো আমার খুব ভালো লাগে